আমার প্রিয় সাহিত্যিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কেননা উনি অনেক উপন্যাস নাটক নভেল অনেক কিছু লিখেছেন উনি কি না লিখেছেন উনি অনেক অনেক গুনের দিক থেকে উনি প্রচুর লিখেছেন এই জন্য হচ্ছে উনি একটা বিশ্বকবি বা রবীন্দ্রনাথ ঠাকুর আর ওনার কাছ থেকে আমরা শিখেছি মনে করো না সত্যের পথে চলা আবার সমাজের সঙ্গে সাথে সাথে তাল মিলিয়ে চলা এইগুলোও আমরা ওনার কাছ থেকে শিখেছি এমনকি মনে করুন এই পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ প্রত্যেক স্কুলে কত নাটক কত রবীন্দ্র জয়ন্তী কত জায়গার ফাংশান এইসব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজনা মানে তালে তালে সব বাচ্চাদের নাচ গানও শেখাচ্ছে এইসব অনেক কিছু আমরা ওনার কাছ থেকে শিখেছি এই তাছাড়া মনে করো না উনি মনে কো সারা বিশ্বে কত জায়গা নবেল এইসব পুরস্কারও পেয়েছেন বা এইসব আমরাও শুনেছি সেই জন্য হচ্ছে উনি আমাদের কাছে বিশ্বকবি এত কিছু আমরা ওনার কাছ থেকে শিখেছি এই বাচ্চারা স্কুলে যাচ্ছে যেতে যেতে কত রবীন্দ্রজয়ন্তী গান করছে একটা ফাংশান হচ্ছে সেখানে হচ্ছে বা আজকাল এই রেডিওর মধ্যে যখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানগুলো হয় তখন আমার শুনতে ভীষণ ভালো লাগে অনেক হয়তো ওই রবীন্দ্রসঙ্গীত আর শুনতে পছন্দ করে না কিন্তু আমি রেডিও চালিয়ে সমানে ওই রবীন্দ্রসঙ্গীতগুলো শুনি আর মনে মনে ভাবি তিনি কীরকম বিশ্বকবি একটা হয়েছেন কীরকম তার মা মনে করো না তারা মানুষ করেছেন তাই সে তাই সে সারা বিশ্বের কাছে সে একজন মহাকবি